যোগব্যায়াম করলে যোগায় করলে আমাদের শরীরের যে মানসিক এই যে সুস্থতার উপর যে প্রভাব ফেলে সেগুলি হলো আমাদের যোগব্যায়াম করলে আমাদের শরীর মানে মনটা স্থির থাকে আমাদের মনটা স্থির থাকে এবং আমাদের যে কোনো কাজে মনোনিবেশ করতে সাহায্য করে এবং আমাদের শরীরে যে উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ এবং মানসিক যে ইটা সেটা নিয়ন্ত্রিত হয় মানসিক চাপটা নিয়ন্ত্রিত থাকে এবং যোগব্যায়াম অনেক রকমের আছে প্রাণায়াম আছে বজ্রাসন আছে চক্রাসন আছে হ্যাঁ এসবগুলো ব্যায়াম করলে আমাদের শরীরে অনেকই অনেকটাই উপকার হয় যেরকম যোগব্যায়াম করলে একটা মানুষ সারা জীবন সুস্থ থাকতে পারে মানে সুস্থতার যে মানসিক উচ্চ রক্তচাপ মানসিক এর যে চাপটা মানসিক চাপ বা শরীরে আরও অনেক অনেক কিছু উপকার হয় শরীরে হজম হতে সাহায্য করে তারপরে তোমার শরীরের যে মানে দম দমটাকে ভারী করে দম ভারী করে এবং আরও শরীরে অনেক অনেক উপকার হয় তাই আমাদের যোগব্যায়াম অনুসরণ করা অবশ্যই দরকার